আমি বাঙালি জন্মাবার পর প্রথম যখন মুখ থেকে আওয়াজ বেরোলো তখন মা কথাটা বলতে পেরেছিলাম তারপর যখন একটু বড়ো হলাম তখন বাড়ির সবার মধ্যে বাংলায় কথাবার্তা শুনে শুনে আমিও বাংলা ভাষায় কথা বলতে শিখে গেলাম একে একে মা বাবা কাকা কাকিমা দাদু দিদা এইসব বলতে শিখে গেলাম তারপর যখন আমার লেখা পড়ার সময় হলো তখন মা বাবা আমায় ধরে ধরে বাংলায় অক্ষর পরিচয় এবং পরে লিখতে শেখালেন এইভাবে আমি বাংলা ভাষা পড়তে ও লিখতে শিখে গেলাম যেহেতু আমার মাতৃভাষা বাংলা তাই যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন যাত্রা থিয়েটার নাটক ইত্যাদি বাংলা ভাষাতেই দেখতে শুনতে ভালোবাসে যদিও হিন্দি বলতে পারি না তবে বুঝতে পারি তাই বাংলা ভাষাই আমি বেশি কদর করি এবং বাংলা ভাষাই আমি শ্রেষ্ঠত্ব বলে মনে করি এবং বাংলা ভাষাকেই আমি শ্রেষ্ঠ বলে মনে করি বাংলা ভাষাতে যে কোনো সিরিয়াল বাংলা ভাষায় কোনো আলাপ আলোচনা সব কিছু বাংলা ভাষার মাধ্যমেই আমার ভালো লাগে তবে প্রত্যেক ভাষারই একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে আমার মনে হয় বাংলা ভাষা লেখা শেখা লেখাটা যতটা কঠিন কিন্তু শেখা এবং বলতে পারা খুবই সহজ বাংলার বানান করা এবং লেখাটা খুবই কঠিন এবং খুবই দুর্বোধ্য বলে আমার মনে হয়